দৌড়ানো খুব ভালো দৌড়লে শরীর স্বাস্থ্য ভালো থাকে শরীরের জন্য খুবই উপকার তো আমি স্কুলে একবার দৌড়াতে গিয়ে পড়ে গিয়েছিলাম আমি স্কুলে প্রায়ই কোনো দৌড় পর্যায়েী ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হই তো একবার পড়ে গিয়েছিলাম গিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা লেগেছিলো একটুর জন্য ফার্স্ট হতে গিয়েও হয়নি কারণ পড়ে গিয়েছিলাম ও ওই দিনকে দৌড়াতে গিয়ে মানে গ্রামের রাস্তা তো গ্রামের মাঠ তো শহরের মতন এরকম ভালো মাঠ নয় যার জন্য গর্ত আসে থাকে সেই জন্যই দৌড়াতে গিয়ে পামচকে পড়ে গিয়েছিলাম গিয়ে হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম তো সবাই ঘাবড়ে গিয়েছিলো আমার সকল বন্ধু স্যার ম্যাম সবাই ঘাবড়ে গিয়েছিলো যার জন্য অনেক আমার বন্ধুরা কষ্টও পেয়েছিলো তারপরে প্রথমে বরফ জল দেওয়া হয় তারপরের পাশেই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় হাঁটুতে অনেকটাই জোরে আনন্দ পেয়েছিলাম অনেকটা জায়গার নীল হয়ে গিয়েছিলো তা আমার বান্ধবী অনুশ্রী ও প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিলো কেঁদেই ফেলেছিলো আমাকে নিয়ে অনেকক্ষণি ছোটাছুটি করেছে তারপরে সব বন্ধুরা মিলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ট্রিটমেন্ট করানো করে এবং যেহেতু ওরা ভয় পেয়ে গিয়েছিলো পরে বাড়িতে খবরও দেওয়া হয় তারপরে ডাক্তারের কাছে নিয়ে যেতে ডাক্তার এমনি প্রাথমিক ট্রিটমেন্ট করে এক্স রে করতে দেয় এক্স রে করার পরে দেখা যায় যে পা ভেঙে যায়নি কিন্তু প্রচণ্ড জোরে আঘাত লেগেছে যার জন্য আমাকে এক সপ্তাহ বেড রেস্টে থাকতে হয়েছিলো অনেক ওষুধ মলম লাগানোর পরে তবেই অনেকটা একটু একটু করে সেরে গিয়েছিলো দৌড়ুন ভালো যার জন্য শরীর স্বাস্থ্য ভালো তো থাকে এবং মনও ভালো থাকে

অনেকদিনই স্কুলে যেতে পারিনি ওর পরে অনেক দিন পরই স্কুলে যেতে পেরেছিলাম তো তারপরে আবারই যখন প্রতিযোগিতায় এখনও দৌড়োই কোনো অসুবিধা হয় না কিন্তু ওই দিন খুব জোরেই ব্যথা লেগেছিলো যার জন্য অনেক দিনই আমাকে হাঁট স্টিক করে হাঁটতেও পারিনি যার জন্য অনেক অসুবিধা হয়েছিলো পরে বেরিয়েও এসছি সেই অবস্থা থেকে মলম অনেক কিছু লাগানোর পরে এখনও মাঝে মাঝে প্রবলেম হয়